হ্যাঁ বলছি হ্যাঁ বল কী হয়েছে ঠিক আছে ভর্তি হ কতো টাকা এ অ্যাডমিশান চার্জ দু হাজার টাকা ঠিক আছে কিন্তু এখান থেকে যাতায়াত করতে দেবে বাড়ি থেকে কীসে বাসে ঠিক আছে আর বন্ধুদের সাথে আয় মানে যাতায়াত করবি না একা একা করবি আচ্ছা ঠিক আছে আর ওখানে বা কলেজটা ভালো সব মানে সে ভা মানে ভালো ভালো পুপ ভালো ভালো প্রফেসররা আছে আর এমনি সব কোনো র্যাগিং ফ্যাগিং হয় না তো ওখানে ঠিক আছে তবে ঠিক আছে প্রতি মাসে ঠিক আছে হয়ে যাবে আর আদার্স কোনো খরচা নেই তো ও মানে ওই যে পাস ও হুম ঠিক আছে ঠিক আছে আর এমনি এই এ মাস্টার লাগবে না ইয়ে লাগবে তো কোচিংও কোচিংও লাগবে তো হুম ঠিক আছে ঠিক আছে হুম ভর্তি হয়ে যা ঠিক আছে হ্যাঁ হয়ে গেছে ওকে ঠিক হ্যাঁ